পুরুলিয়া জেলায় কর্মসংস্থান এবং জীবিকার প্রধান উৎসগুলি হল কৃষিকাজ কিছু কিছু ছোটো শিল্প যেমন কুটির শিল্প এবং ব্যবসা বাণিজ্য মানুষ সরকারি চাকরিকে বেশির ভাগ বেছে নেয় কারণ সরকারি চাকরির মধ্যে একটা নিরাপত্তা রয়েছে নিশ্চিত বেতন রয়েছে এবং বিভিন্ন রকমের সুযোগ সুবিধা সরকারি চাকরিতে মানুষ পেয়ে থাকে এবার সরকারি চাকরি এখন পাওয়া মুশকিল হয়ে পড়েছে বর্তমান যুগে সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষা এখনও স্থগিত রয়েছে সরকারি চাকরির নিয়োগও থেমে পড়েছে তাই মানুষ বাধ্য হয়ে বেসরকারি চাকরির দিকে বেশি ঝুঁকে পড়ছে বেসরকারি চাকরি মানুষ জীবিকা অর্জনের জন্য করে চলেছে বেসরকারি চাকরিতেও কিছু কিছু জায়গা এমনও রয়েছে যেখানে নিশ্চিত বেতন হয়ে থাকে বিভিন্ন রকম সুযোগ সুবিধাও পাওয়া যায় আবার পুরুলিয়া জেলায় আমাদের বেকারত্ব বিরাজ করছে নিশ্চয় বিরাজ করছে অনেক এলাকায় অনেক রকম বেকার যুবক যুবতী এখনও চাকরির আশায় বসে আছে তারা নিজের জেলা ছেড়ে অন্যান্য জায়গায় যাচ্ছে চাকরি বাকরি করার জন্য নিজের জেলাতে জীবিকা না পেয়ে অন্যান্য জায়গাতে টাকাপয়সার জন্য তারা কাজ করতে বাইরে চলে যাচ্ছে